আমি বর্ধমান রশিকপুর থেকে বলছি সিটু রেস্টুরেন্ট থেকে আমি একটি খাবার অর্ডার করেছিলাম যেটার পৌঁছানোর টাইম দিয়েছিল চারটে এখন কিন্তু পাঁচটা বেজে গেছে ডেলিভারি বয়ের ফোন নম্বর দেওয়া হয়েছিল আমাকে আমি ফোন করেছি কিন্তু উনি ফোন তুলছেন না সেই জন্য আমি আপনাকে অভিযোগ করতে চাই যে এক ঘন্টার বেশি হয়ে গেছে টাইম পেরিয়ে গেছে আমার আমার বারবার ফোন করার পরেও উনি ফোন তুলছেন না আপনি তাহলে একবার ফোন করে উনাকে দেখুন যে উনি কোথায় আছেন বা কেনো ফোন তুলছেন না বা যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি অন্য কোনো ডেলিভারি বয়কে দিয়ে খাবারটা আমার কাছে তাড়াতাড়ি পাঠান আর যদি না পাঠান আধ ঘন্টার মধ্যে তাহলে আমি আর কিন্তু এটা নেবো না আমি ক্যানসেল করে দেব আমি এই অভিযোগই জানাতে চাই